বাংলা ভাষা হচ্ছে আদি এবং সংস্কৃত থেকে অপভ্রংশ হয়ে আসা একটা ভাষা যেই ভাষা প্রথম ভারতবর্ষকে নোবেল প্রাইজ দিয়েছে যেই ভাষায় লিখেছেন কাজী নজরুল ইসলাম যেই ভাষায় লিখেছেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বাংলা ভাষাই পরবর্তীতে নানা ক্ষেত্রে সাহিত্য বিজ্ঞান এক একটা

বিখ্যাত লোককে দিয়েছে সেই বাংলা ভাষা আজকে কর্পোরেট মালিকানা কিংবা বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির মদত এবং পার্শ্বচাপের ফলে একটা খুব সমস্যার সম্মুখীন যে যেই সমস্যা হয়তো প্রত্যেকটা বাংলা ভাষাভাষী লোককে পড়তে হচ্ছে যেমন আমরা যদি কোনও সরকারি স্কুল ছাড়া বেসরকারি ক্ষেত্রে কোনও হসপিটাল থেকে শুরু করে চাকরি বা স্কুল কলেজে কোনও ইন্টারভিউতে যাই সে ক্ষেত্রে আমাদেরকে বাংলা ভাষাতে ক কথা বলতে দাওয়া হচ্ছে না এদিকে সেই স্কুলটি বা বেসরকারি প্রতিষ্ঠানটি বাংলার মধ্যেই অবস্থিত তাদের যে যিনি সিইও আছেন তিনিও বাঙালি কিন্তু আমরা কথা বলতে পাচ্ছি না বাংলায় তখন আমাদেরকে ইংলিশ বলতে হচ্ছে কিংবা অনেক ক্ষেত্রে হিন্দি বলতে হচ্ছে এই যে চাপ রাষ্ট্রীয় ভাষার চাপ অনেক ক্ষেত্রে আঞ্চলিক ভাষাকে এক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে সেই চাপের একটি সমূহ উদাহরণ হচ্ছে বাংলা ভাষা আজকে স্কুল কলেজের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ছাত্র ছাত্রীদেরকে বাঙালির ঘরের ছাত্র ছাত্রীদেরকে দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা ভাষা পড়ানো হচ্ছে প্রথম ভাষা হিসাবে নিজের মাতৃভাষা বাংলা ভাষাকে পড়ানো হচ্ছে না এইভাবেই দিনের পর দিন অবক্ষয়ের মুখে চলে যাচ্ছে বাংলা ভাষা নতুন জেনারেশান জানছে না বাংলা ভাষা কি এই বাংলা ভাষার জন্যই যে বিশ্বের বুকে অমর একুশে ফেব্রুয়ারি হয়েছে মাতৃভাষা দিবস এ জানছে না তারা সহজ পাঠ পড়ছে না তারা পড়ছে না আবোল তাবোল এদিকে এই বাংলা ভাষাই এক সময় ব্রিটিশ থেকে শুরু করে সবাই এই বাংলাকে ঔপনিবেশিকতার কারণে অ্যাডপ্ট করতে চেয়েছে তো এইভাবেই বিদেশ গেল এ অনেক ক্ষেত্তে প্রবাসী ভারতীয়রা বাংলা ভাষা সম্পর্কে নতুন করে জানতে অবশ্য শুনতে চাইছে বাংলা গান থেকে শুরু করে সব কিছু কিন্তু তবুও বিদেশ এবং অন্যান্য ক্ষেত্রে একটা পার্শ্বচাপ সর্বোপরি কর্পোরেট চাপের দরুন বাংলা ভাষা কোথাও গিয়ে যেন হারিয়ে যাচ্ছে যেটা খুবই একটা চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জকে কাটিয়ে আমাদের বাঙালিদেরই তুলতে হবে যাতে প্রত্যেকটি ক্ষেত্রে সরকারি বেসরকারি এবং সরকার পোষিত যে কোনো ক্ষেত্র সেটা ভ্রমণ স্কুল কলেজ যাইহোক না কেন সব কটা ক্ষেত্রে যেন আমরা নির্দ্বিধায় আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে বলতে পারি